হ্যাঁ আমার এখানে কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে শহর বা রাজ্যে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে ভ্রমণ করার ক্ষেত্রে সময় আপনি আপনি আমি যে জায়গাগুলো গিয়েছি সেই জায়গাগুলো খুবই নিরাপত্তা এবং নিরাপত্তা সহকারে মানুষ দেখভাল করে এবং যে জায়গাগুলোতে যাওয়া হয় সে জায়গাগুলোর মানুষজন খুবই ভালো এবং মানুষজন মানুষজনের সাহায্য করে এবং যে জায়গায় যাওয়া হয় সেখানে মানুষ দেখে যে সেইখানে সে ঠিক করে খাবার দাবার পাচ্ছে কি না এবং যেই জিনিসগুলো কেনা হয় পয়সা দিয়ে সেই জিনিসগুলো ঠিক আছে কি না এবং কোনো ঘটনার সম্মুখীন হইনি এখনো পর্যন্ত এবং কোনো মানুষ যেটি খারাপ কাজ করে বা খারাপ দিক থেকে সে এই আচরণটা করে তাকে বলা যায় যে সে বদমাশ এবং আমি যেই জায়গাগুলোতে ভ্রমণ করতে গিয়েছি সেই জায়গার মানুষজন খুব ভালো এবং সেই জায়গার মানুষজন খুব সাহায্য করে এবং মানুষের পাশে থাকে মানুষের পাশে থাকার ফলে সে মানুষজন একে অপরকের কোনো ক্ষতি করতে পারে না

দিনে দিনে মানুষ খুব ভ্রমণের দিকে এগিয়ে যাচ্ছে এবং বা ভ্রমণ করার ক্ষেত্রে শহরের দিকে বা নগরের দিকে মানুষ আরও যাতায়াতের ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ করে তুলেছে এবং ভ্রমণের ক্ষেত্রে মানুষ আরও দিক দিকে পরিবর্তন করতে পেরেছে এবং রাজ্য বা ভ্রমণের ক্ষেত্রে মানুষ এখন আর গ্রামে শহরে গ্রামে বাজারে থাকতে চাইছে না তারা এখন শহরের দিকে বসবাস করার জন্য এগিয়ে চলেছে এবং শহরের দিকে তারা বাড়ি করার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং শহরটা যে মানুষ বুঝতে পারছে না এখন যে গ্রামের দিকে থাকাটা কতটা ভালো শহরে কলকারখানা বা আরও যে বিভিন্ন ধরনের গাড়ির আওয়াজ বিভিন্ন ধরনের যে জিনিসপত্রের আওয়াজ সেই আওয়াজ থেকে তারা কখনোই মুক্তি পাবে না এবং গ্রামের দিকের মানুষ সেই সব থেকে মুক্তি পাবে এবং তারা সে সব কিছু আওয়াজ শুনতে পাবে না